এখনও কি সবচেয়ে ভালো বাইকিং এক্সপিরিয়েন্স হচ্ছে কলকাতা যাওয়া আমি এবং আমার মামা একসঙ্গে বাইকে করে কলকাতা যাই সেই যাওয়ার সময় আমরা নানান রকম জায়গা পার হই তার মধ্যে একটা ছিল শক্তিগড় যেখানে দাঁড়িয়ে আমরা সমস্ত খাওয়ার দাওয়ার খেয়ে থাকি এবং বাইকে করে যে আমরা কলকাতা গেছিলাম তার তার এক্সপিরিয়েন্স অতুলনীয়